আমার বাড়িতে সব কিছুই ছিল যেগুলো ছিল সেগুলো আমি খুব যত্ন সহকারে রেখেছিলাম তারপর একটা সোফা কিনতে ইচ্ছে করল যেয়ে দোকানে পছন্দ করে সোফাটা কিনে আনলাম তারপর কিছুদিন পেরোতে না পেরোতেই দেখলাম না সোফার কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে ও তুলোগুলোও বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তারপর সোফাটা প্রচুর পরিমাণে দামও নিয়েছিল ভেবেছিলাম খুব ভালো হবে কিন্তু সেটা ভালো আসেনি তো বাচ্চারাও ওর উপরে উঠ বসতে পারছে না খেলাধুলোও করতে পারছে না সেট খেলাধুলোও ও করতে পারছে না ভাবছি সোফাটা অন্য কাউকে বিক্রি করে দেব এবং কাউকে বিক্রির কথা বলতে গেলেই সে বলছে যে আমি সোফাটা নেব না সোফাটা ভালো নয় আমি নিজে বাড়িতে এ কী করব এটাতে নিজেই তো আমি বসতেও পারব না আর বাচ্চারাও তো খেলাধুলো ও ক খেলাধুলো করতে পারবে না